কোন কৌশল বা সেলাইগুলির সাথে কাজ করা আমার কাছে সবচেয়ে বেশি চালেঞ্জিং মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে বলতে হয় আমার কাছে সবচেয়ে বেশি চালেঞ্জিং মনে হয়েছে হাতে করা সেলাই যেগুলোকে এখন নানা রকম কাপড়ের খাদি কাপড়ের ওপর বা সিল্ক কাপড়ের ওপর যে হ্যান্ড ব্লকের কাজগুলো হয় সেগুলো মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি সময় সাপেক্ষ কারণ সেগুলো করতে যথেষ্ট বেশি যেমন পরিশ্রম লাগে তেমন ধৈর্যও লাগে এবং ততটা সময়ও লাগে এবং আমার বানানো এখনো অব্দি সবচেয়ে কঠিন পোশাকটি হচ্ছে আমি বানিয়েছিলাম লেহেঙ্গা এবং সেটা বানাতে প্রায় সময় লেগেছে আমার সাড়ে তিন ঘন্টা